হ্যাঁ বলছি হ্যাঁ ভেবেছি দিদি কালকে আগামীকাল পুজোটা হচ্ছে মঙ্গলবার তো ভোগ তো দেওয়াই হবে ঠাকুরের প্রসাদ তো সবাইকে দেব কিন্তু তার সাথে ভাবছি যে খিচুড়ি প্রসাদ কিছু করে গ্রামের সব মানুষকে খাওয়ালে কেমন হত না আশেপাশের গ্রাম থেকে ধরুন আমি দল করব আমরা চারজন করে বেরিয়ে যাব কিছু চাল ডাল ওদের থেকে যে যেমন পারবে সে তেমন দেবে সেখান থেকে নিয়ে এসে নিজেরাও কিছু কিনব কিনে আর সবাইকে খাওয়াব সবাই খেলো একটু পুজোও দেখল হ্যাঁ তখন নিমন্ত্রণ করে দিয়ে চলে আসব বলে দিয়ে চলে আসব

খাওয়ানোর হ্যাঁ পালা কীর্তনের ব্যবস্থা করলেই হয় ভালোই হয় পাশের মানুষজন গ্রামের মানুষজনে আসবে দেখবে আর বলছি যে আপনি তাহলে এক কাজ করবেন যেহেতু খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে আপনি একটা রাঁধুনিকে বলে দেবেন ফর্দ নিয়ে নেবেন আর আমরাও কতটা কী তোলার ব্যবস্থা করি আমরা দেখি আপনি আসবেন মন্দিরে ফর্দটা নিয়ে হ্যাঁ সন্ধেবেলায় ফর্দটা নিয়ে আসবেন আর আমি বেরিয়ে যাচ্ছি চারজন চারজন করে আমরা আর পাশের গ্রাম থেকে কিছু তুলে আনব আমাদের গ্রামেও তুলব আর নিমন্ত্রণ করে দিয়ে আসব হ্যাঁ আজ থেকেই বেরিয়ে পরব আজ থেকেই বেরিয়ে পরব আর বলছি যে মন্দিরের পুরোহিত কটার সময় আসবে বলেছে না সকাল সকাল পুজোটা হয়ে গেলে ধরুন এবারে খাওয়ানোর ব্যবস্থা হবে তো সেখানেও তো দেখতে হবে কারণ কেউ যদি এসে ঘুরে যায় খাবার না পায় সেটা আবার একটা খারাপ হবে না ধরুন এলো খাবার পেলো না হ্যাঁ বলে দেব খা খেতে দেওয়ার ব্যবস্থাটা যেন করে জল টল আর আপনিও কিছুজনকে বলবেন হুম আপনার বন্ধু টন্ধু থাকলে হ্যাঁ ভালো হবে আর বলছি যে ওই যে মন্দিরে যে নামটা বসাবেন নাম বসানোর সময় কিন্তু অন্তত কম করে পাঁচ মালসা অন্তত ভোগ দিতে হবে তাহলে আপনি ভোগের ব্যবস্থাটাও করে দেবেন একটু যা লাগবে সবাই মিলে দিয়ে দেওয়া হবে হ্যাঁ চিঁড়ে ভোগ আর কিছু ফল টল নিয়ে নেবেন কিছু সামান্য ফল টল নিয়ে নেবেন হ্যাঁ আর পুরোহিতকে বলে দেবেন যাতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে পুজোটা শুরু করে দেয় আর থাক মন্দির সাজানোর জন্য শুনুন শুনুন মন্দির সাজানোর জন্য যে ফুল টুল লাগবে সেগুলো আপনি একটু অর্ডার দিয়ে দেবেন কারণ আমি তো বুঝতেই পারছেন একদমই ইয়ে তাহলে আমি যদি ওখানে চলে যাই তুলতে আমি কি আর ওইসব পারব

হ্যাঁ ফুলও কিছু অর্ডার দিয়ে দেবেন তা দিয়ে দেব হ্যাঁ আর শুনুন শুনুন খাওয়ানোর জন্য যে কড়া টড়া লাগবে রান্না করতে সেগুলো রাঁধুনিকে বলে দেবেন ডেকরেটরের জিনিস হ্যাঁ

হ্যাঁ খিচুড়ি একটা তরকারি আর একটু মিষ্টিরও ব্যবস্থা করলে কেমন হয় হ্যাঁ বোঁদে করে দিতে পারি বোঁদে হ্যাঁ একটু চাটনি হ্যাঁ হয়ে যাবে

হ্যাঁ সেখানে রেখে দেওয়া হবে আর আপনি হচ্ছে মায়ের একটা শাড়ি লাগবে শাড়িটা শাড়ি টাড়িগুলো আপনি কিনে নেবেন ওগুলো হ্যাঁ হ্যাঁ হুম হুম তাই তাই ওটা আমরা করে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে দেবেন হ্যাঁ আমি বেড়িয়ে পড়ছি এখনই বেড়িয়ে পড়ছি হুম হ্যাঁ রাখুন